আমার এলাকায় নানা ধরনের খেলাধুলা হয় ফুটবল ক্রিকেট আরও অনেক কিছু খেলা হয় যারা খেলা খেলা থেকে আলাদা হয় রাজ্যের রাজ্যের খেলাধুলা থেকে মোটেও আলাদা না এ বিষয়ে এ বিষয়ে তাই আমি কিছু বলতে চাই না